পাখি দেখার সময় আমার সবচেয়ে অস্বাভাবিক বা বিরল পাখি হলো যেমন আমি পাখি দেখতে যখন আমি গিয়েছিলাম কারণ আমি পাখি নিয়ে কিছু গবেষণা করি কোন পাখির কীরকম বা পাখির আমি সব ধরনের কিছু জানি সেই জন্যে আমি যখন ক্যামেরুনে পাখি দেখতে গেছিলাম তখন পাখি কীভাবে উড়ে তার থলিতে কতটা কী বাতাস ভরে রাখে সেই সব নিয়ে গবেষণা করি সেই সব বিষয় যখন আমি চেক করছিলাম তখন আমার অস্বাভাবিক লেগেছিলো কাঠঠোকরা পাখিকে এবং টিয়া পাখি আমি ভাবি সব পাখি অনেক নিচে উড়ে তালে কাঠঠোকরা পাখি এত মানে টিয়া পাখি এতটা ওপরে যায় কী করে এবং কাঠঠোকরা পাখি সে কাঠে ঠোকর মেরে কীভাবে এত সুন্দর গর্ত করে ফেলে খুব শীগ্রই বা ও তাড়াতাড়ি আমাকে অস্বাভাবিক লেগেছিলো সেই নিয়ে গবেষণা করছিলাম এবং যখন চিলকে নিয়েও আমার অস্বাভাবিক লেগেছিলো চিল পাখি কীভাবে ডানা মেলে ওরে ডানাটা মেলে কীভাবে ভেসে যেতে পারে এখান থেকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত মানে এখান থেকে অনেকটা দূরে সে কীভাবে ভেসে যেতে পারে ডানাটা মিলে ডানাটা না করে এতটা কী করে ভাসতে পারে অন্য পাখিরা এতটা ভাসতে পারে না তাই চিল যখন এতটা ভাসছে তখন চিলকে আমি ধরে গবেষণা করেছিলাম তারপরে জানতে পারি এবং আমাকে অস্বাভাবিক এভাবেই লেগেছিলো ওই কাঠঠোকরা টিয়াপাখি ও চিল এই তিনটা পাখিকে অস্বাভাবিক লেগেছিলো